পশ্চিমবঙ্গের আর পাঁচটা জেলার মতো হুগলি জেলায় চিকিৎসা পরিকাঠামো মোটামুটি উন্নত হুগলি জেলায় বেশ কিছু সরকারি হসপিটাল রয়েছে যেখানে মানুষ চিকিৎসা করে থাকেন কিন্তু এই হুগলি জেলায় যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা রয়েছে সেই ব্যাপারে একাধিক ক্ষোভ বিক্ষোভও দেখতে পাওয়া যায় সাধারণত গ্রাম এলাকার দরিদ্র মানুষ বা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ নিজেদের অসুখ করলে বা শারীরিক সমস্যা দেখা দিলে বিভিন্ন ধরনের যে সমস্ত সরকারি হাসপাতাল বা প্রতিষ্ঠান রয়েছে সেখানেই চিকিৎসা গ্রহণ করিয়ে থাকেন এবং তারা তাদের চিকিৎসা করিয়ে থাকেন কিন্তু যে সমস্ত মুষ্টিমেয় অর্থাৎ আর্থিকভাবে যারা সচ্ছ্বল এবং সেই ধরনের ব্যক্তিরা সরকারি চিকিৎসার প্রতি অনীহা দেখাচ্ছেন এবং তারা সরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করতে চায় না তারা সাধারণত বেসরকারি যে সমস্ত জেলার মধ্যে একাধিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যম বা নার্সিংহোম রয়েছে সেখানেই তারা চিকিৎসা গ্রহণ করে থাকেন এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে থাকেন পশ্চিমবঙ্গের তুলনায় আমাদের দক্ষিণ ভারতের একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে যেমন চেন্নাইয়ের দিকে আপনার অ্যাপোলো বা চেন্নাই ব্যাঙ্গালোরে একাধিক বড়ো বড়ো চিকিৎসা কেন্দ্র রয়েছে যেখানে সাধারণত মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকেন সাধারণ যে সমস্ত সমস্যা সেগুলো আমার জেলায় হুগলি জেলার মধ্যেই চিকিৎসা গ্রহণ করতে পারেন কিন্তু একটু বেশি সমস্যা দেখা দিলে কলকাতায় গিয়ে চিকিৎসা গ্রহণ করাতে হয় আর তার থেকে আরো বেশি পরিমাণ সমস্যা দেখা দিলে সাধারণত দক্ষিণ ভারতের দিকেই মানুষকে আমাদের রাজ্যের মানুষকে ছুটে যেতে হয় দক্ষিণ ভারতে বিভিন্ন ধরনের যেমন ব্রেনের সমস্যা বা হার্ট বা কিডনি ধরনের বড়ো বড়ো যেই সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য দক্ষিণ ভারতের দিকে অবশ্যই মানুষকে যেতে হয় কেননা আমাদের পশ্চিমবঙ্গে সেই ধরনের চিকিৎসা পরিকাঠামো অনেকটাই ঘাটতি রয়েছে তো আমার জেলা বা আমার রাজ্যে যদি চেন্নাই বা ব্যাঙ্গালোরের মতন সে ধরনের স্বাস্থ্য পরিকাঠামো গড়ে ওঠে তাহলে মানুষ অবশ্যই উপকৃত হবে আর গ্রাম এলাকার মানুষ বা দরিদ্র পরিবারের মানুষ সাধারণত যে সমস্ত সরকারি চিকিৎসা স্বাস্থ্য গ্রহণ কেন্দ্রে চিকিৎসা করিয়ে থাকেন বা স্বাস্থ্য পরিষেবা নিয়ে থাকেন সেখানে একাধিক সময়ে দেখতে পাওয়া যায় রোগীর পরিজনদের সাথে স্বাস্থ্য দফতরের বিভিন্ন কর্মীদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের ব্যবহার সম্পর্কে একাধিক অভিযোগ আসে একাধিক সময় কিন্তু চিকিৎসা মান সম্বন্ধে মানুষের মধ্যে সংশয় না থাকলেও চিকিৎসা পরিকাঠামো বা স্বাস্থ্য কর্মীদের ব্যবহার নিয়ে একাধিক ব্যক্তির একাধিক সংশয় বা প্রশ্ন থেকেই যায় তো সরকার যদি সদিচ্ছা পোষণ করেন এবং নির্দিষ্ট পরিমাণ কক্ষ বা বেডের ব্যবস্থা করেন যে পরিমাণ রোগী বা মানুষ অসুস্থ হয় সেই তুলনায় হাস হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে সরকারি সেই পরিমাণ উপযুক্ত বেড বা উপযুক্ত কক্ষ নেই এবং একজন ডাক্তারকে একাধিক পরিমাণ রুগিকে চিকিৎসা করাতে হয় তো এই সমস্ত যদি সঠিক পরিমাণ হাসপাতালের মধ্যে সঠিক পরিমাণ ডাক্তার বা নার্স বা স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হয় এবং চিকিৎসা পরিকাঠামো উন্নত করা হয় এবং বেড এবং উপযুক্ত কক্ষ রাখা হয় তাহলে সমস্যার অনেকটাই সমাধান হবে এবং মানুষ অনেকটা উপকৃত হবে বলে আশা করা যায় তো আমার হুগলি জেলার স্বাস্থ্য পরিষেবা মোটামুটি ভালো কিন্তু এটা যদি কলকাতার মতন আরো উন্নত করা যায় বা উন্নত চিকিৎসা ব্যবস্থা হুগলি জেলায় পাওয়া যায় তাহলে মানুষ অনেক উপকৃত হবে এবং মানুষকে আর কলকাতায় ছুটে যেতে হবে না আমার জেলা হুগলি জেলাতেই স্বাস্থ্য কেন্দ্রেই তারা বা হাসপাতালগুলোতে সরকারি চিকিৎসা কেন্দ্রে তারা চিকিৎসা গ্রহণ করতে পারবেন এবং বেশি বাসা সমস্যা হলে যেমন দক্ষিণ ভারতের চেন্নাই বা ব্যাঙ্গালোরে যেতে হয় হার্টের সমস্যা বা ব্রেনের সমস্যা এই ধরনের বিভিন্ন জটিল বা দুরারোগ্য ব্যাধির জন্য তো সেই সমস্ত যদি পরিষেবা আমার জেলায় হয় তাহলে অবশ্যই মানুষ আমার জেলাতেই চিকিৎসা গ্রহণ করতে পারবেন এবং মানুষ উপকৃত হবেন বলে আশা রাখছি